হ্যাঁ হ্যাঁ আচ্ছা কে রমেশবাবু বলছেন তো আচ্ছা মানে বকখালির আপনি ট্যাক্সি চালক তো

হ্যাঁ বললাম বকখালির আপনি ট্যাক্সি চালক তো আচ্ছা আচ্ছা এই শুনুন না বলছিলাম আমি তো এই শিলিগুড়ি থেকে বকখালি যাব ভাবছি বুঝতে পারলেন তো তো আগামীকাল হচ্ছে আমার দার্জিলিং মেলে টিকিট করা আছে আগামীকাল আমি শিলিগুড়ি এন জে পি থেকে দার্জিলিং মেলে চাপছি আর তার পরে শিয়ালদা পৌঁছে আমি বকখালির দিকে যাব তো আপনার সাথে কখন কোথায় দেখা হবে আপনাকে বুকিং প্রসেস প্রসেস কী আছে

আচ্ছা আচ্ছা কিলোমিটার প্রতি কত নিচ্ছেন আপনি কিলোমিটার প্রতি পার কিলোমিটার ছয়শো টাকা এটা কি আপনার ট্যাক্সি না হেলিকপ্টার